আমার ধর্মীয় উৎসবের মধ্যে সম্পর্কিত খাবারগুলি হলো বিভিন্ন রকম এখন যে ধর্মীয় উৎসবটি চলছে জগন্নাথদেবের রথযাত্রা এই রথযাত্রাতে বিখ্যাত হল জিলিপি এবং মালপোয়া এইগুলি সবাই মেলা দেখতে গেলেই খেয়ে থাকে এবং এগুলির যথেষ্ট চল আছে এই রথের মেলাতে প্রচুর মিষ্টি দোকান বসে যেখানে এই জিলিপি এবং মালপোয়া ভাজা হয় এবং লাইন দিয়ে মানুষেরা সেখানে দাঁড়িয়ে খায় এবং তার পরিবারের জন্য ক্রয় করে বাড়িতে নিয়ে আসে